বড়ো বড়ো কৃষি ব্যবসার প্রতিযোগিতা গ্রামাঞ্চলের ছোটো ছোটো কৃষকদের খুবই প্রভাবিত করেছে কেননা এর ফলে তাদের খুব সুবিধা হয়েছে বড়ো বড়ো ব্যবসায়ী নানা ধরনের জিনিসপত্র লাগে আর সেটা এই ছোটো ছোটো চাষিরাই সেখানে নিয়ে যায় এবং পৌঁছে দেয় নানা ধরনের উন্নত মানের সবজি আর সেই সবজি সেই ছোটো ছোটো চাষিরা সেখানে বসে বিক্রি করে সেইটা বিক্রি করার পর তাদের রোজগার ভালো হয় এবং ঘরের অর্থনৈতিক পরিবেশটাও অনেকটাই পরিবর্তিত হয় এই জন্য বড়ো বড়ো ব্যবসার প্রতিযোগিতাগুলো থাকার জন্য ছোটো ছোটো ব্যবসায়ী কৃষকদের খুব ভালো ফলাফল আছে কেননা তারা সেখানে নিয়ে যেয়ে তাদের গুণগত মান এবং সমস্ত কিছু বিচার বিবেচনা করে বিক্রি করে এবং ন্যায্য মূল্যে বা তার থেকেও বেশি মূল্যে সেখান থেকে বিক্রি হওয়ার পর যে টাকা পয়সা পায় সেটা তার সংসারের কাজে খুব ভালোভাবে লাগায় এর ফলে খুব তার সংসারে আর্থিক উন্নতি খুব হয় এবং ছোটো থেকে বড়ো তাদের বাচ্চাদেরকে নানা রকমের শখ আহ্লাদ মেটাতে পারে ঘুরতে যেতে পারে দু বেলা দু মুঠো ভালো খেতে পারে পরতে পারে এর থেকে চাষিদের আর বেশি কিছু চাওয়ার নেই তাই আমার মতে বৃহত্তর কৃষি ব্যবসার প্রতিযোগিতাগুলি থাকা খুবই দরকার এর ফলে ছোটো ছোটো চাষিরা খুবই উপকৃত হয় এবং লাভবান হয়